চুল পড়া বন্ধ করার জন্য একটি বাটিতে পরিমাণ মতো তেল নিয়ে তাতে এক চামচ মেথি দানা এক চামচ কালো জিরা এবং কিছুটা পরিমাণ পিঁয়াজের রস দিয়ে তেলটিকে ভালো মতো পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিন তেলটি ভালো মতো ফুটতে শুরু করলে একটি আলাদা পাত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটি ঠান্ডা হতে দিন তেলটি যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয়ে গেলে স্ক্যাল্পে আপনি পাঁচ মিনিটের জন্য তেলটিকে মাসাজ করুন এবং আট ঘণ্টার জন্য তেলটি আপনার স্ক্যাল্পে ছেড়ে দিন এবং পরবর্তী দিন মাথায় ভালো মতো শ্যাম্পু করে নিলেই আপনার চুল পড়া অনেকটা কম হয়ে যেতে পারে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এক চামচ দই তাতে এক চামচ বেসন এবং হাফ চামচ চিনি এক চামচ দুধ ইত্যাদি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি ভালো মতো আপনার চেহারায় লাগিয়ে নিন মিশ্রণটি চেহারায় লাগিয়ে নেওয়ার পরে পনেরো মিনিট পর্যন্ত মিশ্রণটিকে আপনার চেহারায় শুকিয়ে যেতে দিন ভালো মতো শুকিয়ে গেলে মিশ্রণটি ঠান্ডা জল দিয়ে আপনার চেহারাটা ধুয়ে নিন তাহলেই দেখবেন আপনার চেহারাটা অনেকটা উজ্জ্বল হয়ে গিয়েছে